হ্যাঁ বলুন আচ্ছা বলুন

হ্যাঁ বাচ্চাদের পিকনিক যখন বছরে একবার যেতে তো ইচ্ছে করে তো কোথায় যাচ্ছেন বললেন গিয়ে কি থাকবেন না একদিনেই চলে আসবেন না কি খবর আচ্ছা ঠিক আছে আমি আপনি আমাকে ফোন করলেন ঠিকই কিন্তু আমাকে তো ওর বাবাকে জানাতে হবে আজকে আসুক যাওয়ার খুবই ইচ্ছা আছে এলে আপনাকে অবশ্যই জানাব আর বাচ্চাদের সঙ্গে বেড়াতে যেতে তো ভালোই লাগে ঠিক আছে না আসলে বেড়াতে যাওয়ার আনন্দটাই তো আলাদা ওর বাবা এলে তাহলে পয়সাটার ব্যাপার জিজ্ঞেস করব বলে ঠিক করেছিলাম আচ্ছা বলুন তাহলে কতো করে হয়েছে বলে দিলে এটাও সুবিধা হবে ভালোই বলেছেন আচ্ছা ঠিক আছে টাকাটা তো মেন ব্যাপার নয় যদিও টাকাটা শুনতে হবে দেখি না ওর বাবা এলে আমরা যাব বলেই ঠিক করছি এলে আপনাকে জানাব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই জন্যই বলছিলাম আচ্ছা আচ্ছা খুব ভালো লাগল ম্যাডাম স্যারকে বলবেন যে আমরা যাব বলেই মনে হচ্ছে ওর বাবা এলেই ফোন করছি আপনাকে ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ